রাষ্ট্রীয় পরিবহনের মান মোটামুটি ভালোই আমার মনে হয় ভারতের পরি বহন সাশ্রয়ী কারণ ভারতের বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা উন্নতর সাথে সাথে ভারতের পরিবহন ব্যবস্থা উন্নত হয়েছে কারণ ভ্রমণপিপাসী মানুষ তারা পরিবহন করতে বা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে তারা ভালোইবাসে এবং খুব কম সময়ে ভ্রমণপিপাসু মানুষ হচ্ছে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে যায় এবং তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য তারা হচ্ছে ভ্রমণ করতে খুব ভালোইবাসে তাই রাষ্টীয় পরিবহন ব্যবস্থা খুব উন্নত এবং এখানে ভারতে পরিবহন খুব সাশ্রয়ী তাই হচ্ছে এই পরিবহন ব্যবস্থার উন্নত হয়েছে